সাধারণত নদীতে মাছ ধরতে গেলে ডিঙি নৌকা ব্যবহার করা হয় কারণ ডিঙি নৌকাতে মাছ ধরার প্রচুর সুবিধা হয় কিন্তু সমুদ্রে গেলে ডিঙি নৌকাতে মাছ ধরা সম্ভব হয় না নৌকাগুলি ডিঙি নৌকাগুলি খুবই ছোটো সাইজের হয় কিন্তু সমুদ্রে যেহেতু বড়ো বড়ো ঢেউ আসে এবং ডিঙি নৌকাতে মাছ ধরতে গেলে নৌকা উল্টে ডুবে যাওয়ার ভয় থাকে সেই জন্যে সমুদ্রের ক্ষেত্রে ওই নৌকাটা ব্যবহার চলে না সমুদ্রে মাছ ধরতে গেলে ট্রলার ব্যবহার করতে হয় কারণ ট্রলার সমুদ্রের ঢেউকে অতিক্রম করে এগিয়ে নিয়ে যেতে পারে এবং সমুদ্রে গ সমুদ্রের মাছ এবং নদীর মাছের মধ্যেও অনেক পার্থক্য থাকে আমি সাধারণত সমুদ্রের ট্রলার নৌকার মালিক